হ্যাঁ হ্যালো কিগো বলো তারপর তোমার রান্না বান্না কেমন চলছে ভালো চলছে কী রান্না করলে গো এই চলে যাচ্ছে এই একটু বিরি বিরিয়ানি রান্নার প্রসেসটা বলো না গো তুমি তো দারুণ হুম

হুম হুম বলো একটু শুক্তো রেসিপিটাই তাহলে বলো হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম

ও টেস্ট হবে না হুম হুম হ্যাঁ নুন মিষ্টি দিতে একটু তো মিষ্টি দিতে হবে মনে হয় না হুম হুম হুম হুম তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম যাক হুম তালে একদিন করবো হুম হ্যাঁ হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখো হুম হুম